স্বনির্ভর গোষ্ঠী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সমস্ত এলাকাতে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের স্বনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে বা আত্মনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের ক্ষেত্রেও এই জন্যই স্বনির্ভর গোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান দিনে প্রত্যেকটি এলাকা এবং প্রত্যেকটি অঞ্চলে আমরা দেখতে পাই যে স্বনির্ভর গোষ্ঠী অত্যন্ত প্রভাব ফেলেছে চারিদিকে এবং মহিলাদের কর্মসংস্থানের জন্য ভালো সুযোগ অবস্থায় রয়েছে এ স্বনির্ভর গোষ্ঠী দ্বারা আমরা মাঝে মাঝে লক্ষ্য করতে পারি যে এখান থেকে সাধারণত অনেক কিছু শিক্ষা দেওয়া হয়ে থাকে যেমন প্রেয়ারের শিক্ষা এবং অন্যান্য যে সমস্ত শিক্ষাগুলি দেওয়া হয়ে থাকে তার দ্বারা মহিলারা আত্মনির্ভর হয়ে উঠতে পারে এবং তারা নিজেরা নিজেদের জীবিকা গ্রহণ করতে পারে তারা কারোর উপর নির্ভরশীল হয়ে থা হয়ে থাকে না তারা নিজেরাই নিজেদের জীবনযাপন করতে পারে এভাবে মহিলাদের অনেক কর্মসংস্থান ভালো সুযোগ রয়েছে যা তাদেরকে আত্মনির্ভর করতে সাহায্য করে